আমাদের এখানে আকর্ষণীয় জায়গা বলতে যেটা আছে সেটা হচ্ছে যে আমি যেহেতু বর্ধমানে থাকি তাই সেখানে আকর্ষণীয় জায়গা বলতে সেখানে আছে আমাদের জুলজিক্যাল পার্ক আছে পার্ক আছে তো আমরা ওখানেই যাই এবং ওখানে গিয়ে খুবই মজা হয় সেখানে খরচ বলতে দেখুন বর্ধমানে খুবই সেখানে সেরকম খরচ হয় না সেখানে কে এস পিতে ঢুকতে ত্রিশ টাকার মতো লাগে আর জুলজিক্যাল পার্কেও ত্রিশ টাকার মতো তো সেখানে ঢুকে ঘোরা এ সব করা হয় এবং কে এস পির ভিতরে যখন যাবে তখন খরচা হবে প্রায় ওই যে সমুদ্রটা আমাদের আছে সমুদ্র ঠিক না মানে নদী যেটা আছে সে নদীতে নদী না পুকুর টাইপের তো পুকুর টাইপের যেটা আছে সেখানে ওই যে বোটগুলো থাকে যে বোটগুলোতে প্রায় পঞ্চাশ টাকা মতো নেয় তা সবাই মিলে ওখানে উঠি বোটে খুব মজা করি স্টিম আছে ওই স্টিমে উঠে খুবই মজা হয় আর এইখানে আমরা যেইখানে থাকি গ্রামে সেই গ্রাম থেকে আমরা ঘুরতে যাই যেমন সায়রবীথি পার্ক দেউল পার্ক ওইগুলোতে ঘুরতে যাই তো সেখানে ঘুরতে যাওয়ার সময় তো মোটামুটি সাতশো আটশো টাকা মতো খরচা হয়ে যায় কারণ এইখান থেকে যাওয়ার সময় একশো টাকা লাগবে আসার সময় তো একশো টাকা মতো লাগবে সেখানে গিয়ে সবাই মিলে গিয়ে রান্নাটা করি এবং রান্না করে সেখানে একসঙ্গেই বসে সবাই মিলে খাই তো যখন আমি ছোটো থেকে যখন মিশনে পড়তাম সে সময় প্রত্যেক বছর একবার করে ট্যুর হতো তা সেই ট্যুরে মোটামুটি আমাদের সাতশো টাকা মতো নেওয়া হতো তো সাতশো টাকার মতো নিয়ে সেখানে গেছি এবং খুবই মজা হয়েছে সেখানে ঘোরাঘুরি করেছি বোটে চেপেছি এরকমভাবে কাটিয়ে দিয়েছি এবং আরেকবার গিয়েছিলাম নতুন জায়গায় সেখানে প্রায় দুহাজার টাকা মতো খরচা হয়েছিল সবাই মিলে বন্ধুগুলো মিলে গিয়েছিলাম সেখানেও খাওয়া দাওয়া খুবই ভালো ছিল খাওয়া দাওয়া খরচটা একটু কম হয় কিন্তু যাতায়াতের খরচটা সেখানে একটু বেশিই হয়ে যায় খাওয়া দাওয়ার খরচ হার্ডলি প্রায় পাঁচ থেকে ছশোর মতো হয় পাঁচ থেকে ছশো আর বাকিটা এমনি যাতায়াতের খরচটাই বেশি পড়ে যায়